হ্যাঁ আমি পরিবহন সম্পর্কিত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি সঠিক সময় পাবলিক বাসের অভাব এবং রাস্তা খারাপ থাকায় আরামদায়ক যাত্রা হয় না রাস্তায় যানজট ইত্যাদি কারণে